আমার আশেপাশের বাড়িগুলিতে পর্যটকদের জন্য হোম স্টের সুবিধা প্রদান করা হয় হয় এখানে থাকার ব্যবস্থা করা আছে যেখানে খাট বালিশ প্রত্যেকটা জিনিসই পাওয়া যায় খাবার তারাই দেয় হচ্ছে খাবারের কোনো অসুবিধা হয় না সকাল বিকেল সন্ধ্যে এ যেরকম একটা তিনটে টাইম খাবার দেওয়া সেভাবেই খাবারও দেয় এমনকি এরা ট্যুর গাইড হিসেবে যদি মানে যেখানে যেখানে যেতে চায় সেখানে তারাই গাড়ির ব্যবস্থা করে দেয় এবং হচ্ছে তারাই গাইড করে দেয় যে কোন জায়গার পর কোন জায়গা যেতে হবে এ এবং কোন জায়গাটা দেখতে সুন্দর বা কোন জায়গাতে গেলে কিছু হচ্ছে দর্শনীয় মানে দেখা যাবে দর্শনীয় স্থান হিসেবে বিখ্যাত শেখা যাবে এইভাবে তারা গাইড করে দেয় এবং এখানে হচ্ছে এই রুমের মধ্যে বিভিন্ন বিনোদনমূলক যেমন টি ভি রয়েছে এমনকি ফ্রি ওয়াইফাই রয়েছে যেটা আজকালকার দিনে খুবই প্রয়োজনীয় বলে মনে হয় এই সব কিছুই আমার পাশের যে বাড়িগুলি সেগুলিতে এ ব্যবস্থা রয়েছে